তো আমাকে দেওয়ালে পেন্টিং করতে খুব ভাল লাগে এতে আমার ইতিবাচক যে দিকটা হলো সেটা হলো যে আমি এখান থেকে আমার ইনকাম আসে ভালো একটা এখান থেকে আমার ওই ইনকাম থেকে কিছুটা সংসারও চলে কিছুটা আমার তাছাড়া এটা একটা ভালো প্রফেশন এখানে আঁকতে আমাকে খুব ভালো লাগে এই ভালো লাগাটা প্রথম ব্যাপার তারপর থেকে এখান থেকে যেটা ইনকাম আসে ওটা তো প্রথম ভালো না লাগলে দেওয়াল পেন্টিং অ্যাকচুয়েলি করা যায় না বাচ্চাগুলি ভালো লাগে বলেই অবশ্যই দেওয়াল পেন্টিং করি তারপর এতা থেকেই কিছু একটা যেটা আসে মোটামোটি যে শ্রমজীবী যে কম মজুরি যেরকম মজুরি যেমন যে সব জাগায় সমান মজুরি তো পাওয়া যায় না অবশ্যই যেখান থেকে যেমনটা আসে আমরা চেষ্টা করি যাই ওটা থেকে মানিয়ে নিয়ে চলার আর কোনো কোনো জায়গায় ভালো প্রফিট আসে সেখান থেকে আমরা চাই যে আরও ভালো যেমন এইখানে ভালোভাবে ছবিটা আঁকতে হবে